হ্যালো হ্যাঁ বলছি আপনার হোটেলে কী কী কী কী ফিচার্স আছে হ্যাঁ ধরুন এখন তিন দিন থাকব তো একটা আচ্ছা তো এর মধ্যে কী কী থাকবে আচ্ছা তো এর জন্য একটা ওয়াশ রুম তো আছে না মানে একটা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে তাহলে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে কী কী থাকবে মেনুতে আচ্ছা মানে এরকম কোনো ফিক্সড নেই যে এটাই হবে মানে আমরা আমি

আচ্ছা তো সব মিলিয়ে আটশো বললেন একটু বারগেনিং করতে চাইছি তো আটশোর জায়গায় ওটা যদি সাড়ে ছশোতে আসবে না মানে আমরা একটু রেট ঠিক আচ্ছা চলুন তাহলে আচ্ছা রুমের রুমেতে আর কী কী ফিচার্স আছে খাট ছাড়া আর কী কী ফিচার্স আছে

আচ্ছা আচ্ছা ফ্রিজ নেই আচ্ছা তাও ওটা নিলে কত পড়বে বারোশো টাকা আচ্ছা তো আপনি যেটা বলছেন সব কিছু নিয়ে করতে গেলে বারোশো টাকা পড়ে যাবে পার ডে তো আমি আমি আমি তিন দিন থাকব বলছি তো তিন দিন থাকার জন্য কোনো ডিসকাউন্ট ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না হয়ে যাবে হ্যাঁ থাকব ঠিক আছে